আসানসোল হায়েত রেস্তোরাঁ আমি সন্ধে ছটার সময় এক প্লেট বিরিয়ানি আপনার কাছ থেকে অর্ডার করেছিলাম সেটির ঠিকানা দেওয়া ছিল রামবাদ আমি ভুলবশত সেই ঠিকানাটি দিয়ে ফেলেছিলাম আপনি ওই এক প্লেট বিরিয়ানি শান্তিনগরে আধ ঘন্টার মধ্যে পৌঁছে দেবেন